কিছু কিছু সামাজিক সাংস্কৃতিক রীতি যেমন মাদুর ব্যবহার করা হয় মাদুরে গ্রীষ্মের দিন শুলে খুব ঠান্ডা লাগে ঐ মাদুরে মাদুরটি এই কারণে ব্যবহার করা হয় এবং কাঁসা পিতলের বাসন রান্না পুজোর সময় ঠাকুরকে ভোগ লাগানো হয় ঠাকুরকে খাবার দেওয়া হয় এবং বাঁশের কুলো ব্যবহার হয় বাঁশের কুলোতে চাল পাছড়ানো হয় চাল পাছড়ে সেটা পরিষ্কার করা হয় পাছড়ানো কাজের জন্য বাঁশের কুলোটা ব্যবহার করা হয় হ্যাঁ আর এই সব মাদুরে শোয়া খুব ভালো বিছানার থেকে গরম খুব কম লাগে মাদুরে শুলে বেশ ঠান্ডা লাগে আরামদায়ক মনে হয় আরামদায়ক মনে হয় এ এইটাই